আমার তৈরি খাবার অন্যদের ভালো লাগলে তাদেরকে মানে একটা ডায়েরিতে বা ডায়েরিতে লিখে তাদেরকে দিয়ে দেব বা কোনো কোনো সময় কেউ যদি দূরে থাকে তাদেরকে ফোন করে আমি বুঝিয়ে দেব আর অন্য ক্ষেত্রে যারা কাছের মানুষ তাদেরকে করে না হয়ে দেখিয়ে দেব যে আমি কীভাবে সেই রান্নাটাকে করছি